আমাদের এলাকায় কম বেশি করে প্রত্যেকের বাড়িতেই হাঁস মুরগি গরু ছাগল আছে সবাই লালন পালন করে যেমন গরু গরু গরু পৌঁছতে গেলে তাদের তাদের হচ্ছে বেশি দুধ তাদের দুধ বেশি নিতে গেলে তাদেরকে ভালো খাওয়ানো যেমন ঘাস কেটে এনে খোল গুঁড়ো এসব খাওয়াতে হয় আটা ভাতের ভাতের মাড় যেটা বলি আমরা কূর্ণ কানা যেগুলো যাবতীয় যা আছে গরুকে দিলে সেগুলো খায় খেলে তাদের স্বাস্থ্যতাও শরীল স্বাস্থ্যটাও তাদের ভালো থাকে এবং তারা দুতও দেয় বেশি বেশি পরিমাণে সেটাকে আমরা বিক্রি করে কিছু উপার্জনও করি সবাই বাড়িতে খায়ও ছাগল ছাগলের ক্ষেত্রেও তাই ছাগল ঘাস কেটে তাদেরকে খাওয়ানোও বেশি বেশি করে এবং তাদের কে তাদেরকে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্টও করতে হয় তাদের ওষুধপত্রও দিতে হয় দিয়ে তাদেরকে যখন বিক্রি করার মতো হয় তাদেরকে বিক্রি করতে হয় তার থেকেও আমরা একটা ভালো উপার্জন করতে পারি হাঁস মুরগি ক্ষেত্রে উতাই হয় মুরগি যেভাবে ছোটো থেকে কষ্ট করে মানুষ করতে হয় ওষুধপত্র দিয়ে যেমন হাঁস মুরগির বাচ্চা থেকে গম ম্যাজ ম্যাজ থেকে শুরু করতে হয় কারণ ছোটো ছোটো বাচ্চারা তো ম্যাজ তারা খেতে পারে না ম্যাজ দিয়ে শুরু করে তারপরে তারা যখন একটু বড়ো হয় ধান তাদের জন্য ধান চাল গম ইত্যাদি এসব খাবার দাবার খাওয়াই তারা যখন বড়ো হয় ডিম দেয় সেই ডিম দিয়েও আমরা উপার্জন করি এ ডিম দিয়ে বাচ্চাও ভোটে আমরা বংশ বংশ বিস্তার করি এরকমভাবে টাকা ইনকামও হয় সবজি সবজি বাড়িতে যেমন ভেন্ডি উচ্ছে শসা আলু নানান রকমের সবজি আমরা চাষ করে থাকি বাড়িতে সবজি চাষ করলে সে সবজি যেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো তেমন উপার্জনও হয় বিক্রি করে কিছু আর বাইরের কেমিকেলযুক্ত সবজি না খাওয়াই ভালো বাড়িতে বাড়ির টাটকা সবজি একটা খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্য শরীর স্বাস্থ্যও ভালো থাকে বিক্রি বিক্রি করেও উপার্জন করি টাকা পয়সা পাই ধান ধান চাষ করি মাঠে যেমন ছোটো ছোটো ও বীজ ধান কিনে এনে সেগুলো রৌদ্র দিয়ে সেগুলো তারপরে জলে ভিজিয়ে সেই ধান থেকে কলা বের করে আমরা মাঠে ফেলি তার থেকে একটু ধানের পাতা হলে সেগুলো মাঠে চাষবাস করে রোয়াছোয়া করে সেগুলো যখন বড়ো হয় তখন আমাদের সেই যে ধানের ফসলটা দেয় সেই ফসলটাও আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের খুব কাজে লাগে সেই ফসলটা আমরা যেমন নিজেরাও খাই তেমন বিক্রিও করি সেটার থেকেও আমরা উপার্জন করি এবং যে যে খবরটা আমরা পাই সেটা আমাদের গরু ছাগলগুলোও খাই সেটাও আমাদের কাজে লাগে গোয়াল গোয়াল ঘাট চার সেই ধানের যে খড় থাকে তার থেকে আমরা ঘরও ছাই আমাদের বর্ষাকালে যাতে ঘরে জল না পড়ে আমাদের খড়ের ঘর ঘরের ঘরে সেই ছাইতে হয়